আমায় সবথেকে বেশি খুশি করে বলতে এই ধরুন আমি তো ক্রিকেট খেলতে খুব ভালোবাসি ক্রিকেট খেলায় মনে করুন কোথাও খেলতে গেলাম খেলতে গিয়ে নিজেও ভালো পার পারফরম্যান্স করলাম এবং আমার সহযোগী যারা মানে একসাথে যারা খেলছি তারা যদি ভালো পারফরম্যান্স করে এবং উইনার হলাম উইনার হয়ে ট্রফি পেলাম ট্রফি নিয়ে এসে গ্রামে সবার সামনে দেখাতে সবাই নাম করে সেটা তো খুব ভালো লাগে আর পড়াশোনা করতে ভালো লাগে আর পড়াশোনার পাশাপাশি সবাই বাহবা দেয় ভালো যদি কোনো রেজাল্ট করতে পারি সেসবগুলি এসবগুলি করলে মানে যদি বাহবা তাহবা দেয় তাহলে নিজের খুব ভালো লাগে খুশি লাগে